সময়ের সাথে সাথে শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রেও সেই একই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে প্রযুক্তি অনলাইন শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা এখানে লক্ষ্য করা গিয়েছে প্রযুক্তির ব্যবহার বলতে সরকারি স্কুলগুলিতে এখন ডিজিটাল ক্লাসরুম স্থাপনের জন্য সরকার উদ্যোগ নিয়েছে স্মার্ট লার্নিং ডিভাইস এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করে শিক্ষাদানকে আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে অনলাইন কোর্স এবং প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের জন্য আরও অনেক নতুন সুযোগ তৈরি করে দিচ্ছে অনলাইন শিক্ষার উত্থান হওয়ার পর করোনা মহামারীর কারণে অনলাইন শিক্ষা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন বিষয়ে বিনামূল্যের অনলাইন কোর্স শিক্ষার্থীদের জন্য দেওয়া থাকে অনলাইন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন আরও সহজ এবং কার্যকর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশি বিশ্ববিদ্যালয়ের থেকে আন্তর্জাতিক সহযোগিতা পেয়েছে আন্তর্জাতিক ছাত্রদের আদান প্রদান বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে সরকার কর্মমুখী শিক্ষার উপর জোর দিচ্ছে যাতে শিক্ষার্থীরা বাজারের চাহিদা পূরণ করতে পারে সরকার সম্বন্ধিত শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য কাজ হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে যাতে তারা আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে দক্ষ হয়ে এ শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে পারে